নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্য সম্পর সম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয় তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছি তা হল শিশু জন্ম হওয়ার পর তাকে টাইম মতো ঘনঘন দুধ খাওয়ানো এবং প্রতিদিন তার গা একটা কটন ইস্পিডের মধ্যে মুছে দেওয়া এবং তাকে তাই ডাইপার বা পাম্পেরস পরানো যদি তাও চেক করানো হয় যাতে না পায়খানা যদি করে তো পরিষ্কার করে দেওয়া এবং যদি শরীর অসুস্থ হয় তো যদি জ্বর আসে তাহলে মাথায় জলপট্টি দেওয়া আর সময় মতো ডাক্তারখানায় নিয়ে যাওয়া এবং শিশুরা যাতে এ ভালো থাকে সেই জন্য তা তাদের পোলিও ডেট অনুযায়ী পোলিও দিতে নিয়ে যাওয়া এবং শীতকালে যদি বাচ্চা থাকে তো শীতকালে বাচ্চার সময় তাদেরকে টাইম মতো তাদেরকে সপ্তাহে একদিন করে স্নান করা রোদ দেখানো এবং সময়ে কাপড় চেঞ্জ করে দেওয়া এবং এইভাবে তাকে সুস্থ রাখার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি